হ্যাঁ সান্যালদা আমি প্রীতম বলছিলাম বলছিলাম একটু আগে আমি সুইগি থেকে তোমাদের দোকানের একটা আর কি ননভেজ আইটেম অর্ডার করেছি আর কি তো মানে হঠাৎ করেই না বলে কয়েই বাবা মা চলে এসেছে আজকে বাড়িতে বুঝলে তো ব্যাপার হচ্ছে তারা তো ননভেজ খায় না তারা ভেজিটেরিয়ান বুঝতেই পারছো তো তাদের সামনে আমি কি ননভেজটা খাবো তাই বলছিলাম একটু ক্যান্সেল হয়ে গেলে জিনিসটা খুব ভালো হতো আর কি মানে বুঝতেই পারছো তারা ননভেজ আইটেম অন্য জায়গা থেকে অলরেডি অর্ডার করে দিয়েছে আমি তাদেরকে জানাইনি যে আমি এরকম তোমার দোকান থেকে ননভেজ আইটেম অর্ডার করেছি তাই বলছিলাম যে এইটা একটু ক্যান্সেল করে দাও আমি আজকে নাহয় খেতে পারবো না অন্য দিন নাহয় তোমার দোকান থেকে কিছু অর্ডার করে নেবো বুঝলে আমি গেছিলাম তোমার ওয়েবসাইটে ওখানে যেয়ে কোনও মাই অর্ডারে গেলাম সেখানেও আমার রিসেন্ট অর্ডারে দেখাচ্ছিলো না তারপর অনেক খোঁজার পর রিসেন্ট অর্ডারটা পেলাম কিন্তু

যেহেতু আমি তোমার রেগুলার কাস্টোমার বুঝতেই পারছো একটা সিন ক্রিয়েট হয়ে গেছে তো তুমি একটু যা হোক করে একটু এটা ক্যান্সেল করে দাও বুঝলে নাহলে কী বলো তো আমার টাকাটা তো নষ্ট খাবারটাও খেতে পারবো না সেটাও ফেলে দিতে হবে আর তোমার সঙ্গে আমার একটা সম্পর্কও খারাপ হবে তাই বলছিলাম যে একটু এটা ক্যান্সেল করে দাও যদি তোমার কোনও মেকিং চার্জ বা এসব কিছুও লাগে সেসবও না হয় তুমি কেটে নিও তারপর নাহয় যা করার নেক্সট টাইম একটু এ যে একটু ভালো রকমভাবে কিছু খেয়ে নেবো ঠিক আছে হ্যাঁ দাদা তাহলে আমি যেই অ্যাকাউন্টে আমি তোমাকে টাকাটা পাঠিয়েছি সেই অ্যাকাউন্টেই আমাকে টাকাটা রিফাণ্ড করে দিও হ্যাঁ ঠিক আছে